হ্যাঁ আমাদের যে তরুণ সমাজ তা কিন্তু সাংস্কৃতিক দিকের প্রতি বেশ ঝোঁকি ঝোঁক রয়েছে তাদের তারা কিন্তু প্রত্যেকেই ছোটোবেলা থেকে সাংস্কৃতিক যেসব শিল্পকলা রয়েছে নাচ গান আবৃত্তি সংলাপ বলা যোগা জিমনাস্টিক সব কিছুর প্রতিই কিন্তু তারা বেশ আকৃষ্ট এবং তাদের মা বাবারাও ভীষণভাবে তাদের ছেলেমেয়েদেরকে সেই দিকের প্রতি আগ্রহ তৈরি করছে পড়াশুনোর পাশাপাশি কিন্তু তারা সে দিকগুলোকেও খেয়াল রেখেছে এবং সময়ের সাথে সাথে কিন্তু তাদের মূল্যবোধ বেড়েই চলেছে